আমাদের পশ্চিমবঙ্গে যদি প্রধা ন প্রধান কিছু খেলাধূলার কথা বলি তাহলে সবার প্রথমে মাথায় আসে

ফুটবলের দিক থেকেও খুব দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে আমাদের ভারত সেখানে আমাদের এখন এখন আমাদের মতে সবাই বেশিরভাগ ক্ষেত্রে পছন্দ করে মোহনবাগানকে মোহনবাগান নামক ক্লাবকে ইস্টবেঙ্গল নামক ক্লাবকে এইসব টিমকে খুবই গুরুত্ব দেয় তাছাড়া রয়েছে আমাদের ব্যাডমিন্টন টেনিস টেবিল টেনিস এইগুলো আমাদের বাংলাতে সবাই পছন্দ করে এইসব খেলাধুলো সবার একটা মনে স্ফূর্তি থাকে এইসব খেলাধুলো দেখার প্রতি সামনে গিয়ে দেখার প্রতি টিভিতে দেখার প্রতি নিজে খেলার প্রতি